আমি আমার বেশিরভাগ ফসলই লোকাল মার্কেটেই বিক্রি করে দিই কারণ আমার তো খুব একটা ফসল আসে না আর চাষবাসও খুব একটা জমি জায়গা নেই খুব একটা বেশি পরিমাণের ফসল উৎপাদনও হয় না তবে অন্যান্য যে ফসলগুলো হ বেশি হয় তো সেগুলো আমি আমাদের যে বাজার আছে ক্যানিং বাজার বা সোনারপুর বাজার বা সুভাষগ্রাম বাজার এই সমস্ত বাজারে ওগুলোকে আমরা বিক্রি করি আর যদি কুছ কিচ মানে যদি হিউজ পরিমাণে কিছু ফসল যেমন ধান বলুন বা হয়তো পাট বলুন এগুলো যদি হিউজ পরিমাণে হয় তো তখন সেটাকে আমরা নিয়ে যাই হচ্ছে সরকারের কিষাণ মার্কেট আছে সেখানে নিয়ে যাই সেখানে নিয়ে গিয়ে ডাইরেক্ট আমরা সরকারকে বিক্রি করি তো সেখান থেকে বিক্রি করাতে আমাদের মোটামুটি ন্যায্য মূল্য যেটা সেটা আমরা পাই তবে যদি আমাদের যে আ বাকি যে সমস্ত শাক সবজিই বলুন বা তরি তরকারি বলুন যেগুলো আছে সেগুলো তো খুব একটা বেশি উৎপাদন হয় না তো সেগুলো আমরা ওই আমাদের লোকাল মার্কেট বা মাঝে যে যিনি ব্যবসায়ী আছেন তিনি বাড়ি থেকে এসে নিয়ে যান নিয়ে যাওয়ার পরে তারা ওটাকে আবার অনেক জায়গা থেকে কালেক্ট করে কালেক্ট করার পরে তারা হয়তো সেই কিষাণ মার্কেট বা সরকারকে তারা ওটা বিক্রি করে আমরা যেটা অল্প মাল হলে পরে আমরা যেতে পারি না কারণ আমাদের কস্টিং নিয়ে যাওয়া নিয়ে আসা গাড়ি ভাড়া এই সমস্ত ক্ষেত্রে আমাদের যা দাম হবে তার বেশি টাকা ওখানেই ব্যয় হয়ে যায় তো সেই ক্ষেত্রে ওরা ওই ব্যবসায়ীরা বাড়ি থেকেই ওইগুলো মালগুলো কালেক্ট করে করে তারা একজাগায় করে তারা ডাইরেক্ট নিয়ে যায় আর আমাদের বেশি যে মালগুলো হয় সেগুলো আমরা তখন চেষ্টা করি ডাইরেক্ট গিয়ে সরকারের কিষাণ মার্কেট ওখানে গিয়ে আমরা বিক্রি করি এই ভাবেই আমাদের ব্যবসা বাণিজ্য চলে